হ্যাঁ বলছি তালে তোমার যে রাত্রে বেলা ওই ঘুম থেকে ঘুমোতে ঘুমোতে ঘরের সামনে থেকে উঠে এসছিলে ওগুলো কমেছে হ্যাঁ আর তোমাকে তো বললাম মাঝে এক দিন আসতে তুমি তো আসলে না ওই ওষুধগুলো খাচ্ছো নাকি আগেরগুলোই না তাহলে ওই পাতাটা খাচ্ছো খেয়ে নাও আগে আসতে পারলে ভালোই হতো কিন্তু ওষুধগুলো তো বেকার নষ্ট হবে তবে খেয়ে নাও কিন্তু আমার মনে হয় যে তুমি ওষুধগুলো চেঞ্জ করে দেওয়া দরকার আর তোমার এখন নতুন কী সমস্যা হচ্ছে আচ্ছা আর রাত্রিতে ওই ঘুমের সমস্যাটা যেটা হচ্ছিলো ওটা কেটে গেছে না থেরাপি বলতে তুমি আগে এসো আমি কয়েকটা ওষুধ চেঞ্জ করে দিই দিয়ে দেখো যে কী হচ্ছে যদি ঠিক হয়ে যাও তাহলে কোনো সমস্যা নেই নাহলে তারপর টেস্ট থেরাপি যেটা আছে সেগুলো হবে আমি কালকে আমার চেম্বারে থাকবো তাহলে তুমি কালকের দিক করে চলে এসো হ্যাঁ ঠিক আছে ওরকম তাহলে অ্যাপয়েন্মেন্ট লিখিয়ে নেবে দিয়ে চলে আসবে আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো আমি বলে দেবো ঠিক আছে